হ্যাঁ আমাদের কিছু দিন আগে যেমন একটা মহামারী রোগ হয়েছিলো করেনা এই করেনার সময়ে প্রত্যেকে বাড়িতে বসে ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা করেছে সত্যিই এটি খুব সুবিধা হয়েছে তখন সেই অবস্তায় মানুষ বাইরে যেতে খুব ভয় পেতো মানুষের জীবন নিয়ে টানাটানি সেই সময়ে এছাড়া কিছু করা থাকে না কিন্তু এর মধ্যে কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও পড়ে যায় যেমন আমরা বাচ্চাদের যখন পড়াশোনা করাই দেখতে পাচ্ছি সামনে বসে বাচ্চা আমার কি করছে কি শিখছে জানতেও পারি কিন্তু অসুবিধাও এর চেয়ে অনেক বেশি কারণ যেমন অঙ্ক যেটা স্যার কাছে বসে বোঝান যেটা মানুষ বাচ্চারা শিকতে পারে সেটা দূরে কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে অতোটা সুন্দর্য হয় না বা অতোটা ভালোভাবে শিখতেও পারে না আরও একটা অসুবিধা কী সেটা একা বাড়িতে যেটা পড়াশোনা করে কিন্তু বন্ধুদের মাধ্যমে আগ্রহ আনন্দ করে কম্পিটিশানের মাধ্যমে পড়াটা আমার মনে হয় অনেক ভালো হয় আমার মানে স্কুলে যে যে পড়াটা হয় বাড়িতে বসে সেটা হয় না সম্ভবও নয় তারা আগ্রহ থাকে আনন্দ থাকে খেলাধুলাও করতে পায় তার সঙ্গে সঙ্গে পড়াশুনাও হয় কিন্তু বাড়িতে বসে বসে আমাদের শাসনের মাধ্যমে একঘেয়েমি বোধ হয়ে উঠে এবং পড়াশোনাটা ভালো হয় না